হ্যালো ও আচ্ছা আপনি কি অসীম বাবু বলছেন ও আমি আপনার স্কুলের ছাত্র আমার নাম প্রবীর রায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ওই কেরিয়ার বিষয়ে একটু মানে আমাদের যে ক্যাম্পটা অনুষ্ঠিত হবে ওই বিষয়ে একটু জানতে চাইছিলাম আর কি যে কী করলে ভালো হবে না হবে

আমি তো বিজ্ঞান নিয়ে পড়ছি এবার কী করলে ভালো হবে

হুম হুম হুম

তো তারপর হ্যাঁ মানে ইঞ্জিনিয়ারিং না মেডিক্যাল না কি কম্পিটিটিভ দেবো না কী কোনটা ভালো হবে হ্যাঁ মানে যদি জয়েন্ট লাগে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এছাড়াও অন্য কিছু মানে এর বাইরে গিয়ে যদি এগ্রিকালচারাল বা অন্য কিছু আচ্ছা আরেকটা বলছিলাম যে ওই আর্মির যে টেকনিক্যাল ওটা তো সায়েন্স থেকে হয় ওটাতে কেমন হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কাউন্সেলিং এর দিন হচ্ছে ক্যাম্পে ওখানে আপনার সাথে কথা বলব আচ্ছা ঠিক আছে রাখ